হ্যাঁ হ্যালো দাদা আপনার রেস্টুরেন্টে একটা অর্ডার করেছিলাম খাবার আপনাকে আমি বলেছিলাম বিরিয়ানি দু প্যাকেট দিতে আপনি ভুল করে কী দিয়েছেন দেখেছেন আপনি দিয়েছেন মোমো আমি তো মোমো অর্ডার করিনি আমাদের বাড়িতে কেউ মোমো খাবোও না এটা কিন্তু আপনাকে ক্যান্সেল করতে হবে বা নিয়ে যেতে হবে